হ্যাঁ এরকম একটি ঘটনা আমার সাথে ঘটেছিল তা আমার যখন পা কেটে যায় আমি বাইক চালানো শিখব বলে মানে বাইক চালাচ্ছিলাম যখন তখন আমার অনেকটাই পাটা কেটে যায় অনেকটা পাটা কেটে যাওয়ার জন্য আমার তখন যদি আমি অন্য বাইরে কোথাও ওটার সেলাই করতে যেতাম বা ওটার ডাক্তার দেখাতাম তাহলে অনেকগুলোই টাকা নিত তো সেই জন্য আমি আমাদের সামনে যে হসপিটাল আছে সেই হসপিটালের কাছকে চলে যাই সেই হসপিটালের কাছে যেয়ে বিনামূল্যে চিকিৎসা করাই তো সেখানে চিকিৎসা করানোর সময় তারা বলে যে এটা সেলাই করতে হবে তো তারা আমার ওপরে চৌদ্দটা সেলাই দিয়ে দেয় তো এর খারাপ অভিজ্ঞতা আমার এটাই যে যখন আমি এমনি সময়গুলোয় হাসপাতালে ডাক্তার দেখাতে যাই তখন কিন্তু প্রচুর লাইন দিয়ে করতে হয় যেহেতু বিনামূল্যের ওখানে ডাক্তার দেখে সেহেতু অনেকটা লাইন দিতে হয় অনেকক্ষণ ধরুন এই দশটার সময় খোলে দশটা থেকে যদি যাই এগারোটার সময় ডাক্তারের কাছকে যেয়ে পৌঁছাব এতটাই বড় লাইন পড়ে তো এই লাইনের জন্য আমাদের চিকিৎসা অনেকের যেমন ধৈর্য থাকে না অনেকে বেরিয়ে চলে আসে ধুত ডাক্তার দেখাব না আর এই জন্য বেরিয়ে চলে আসে অনেকে আবার অনেক দেরি করে যায় যাতে একটু খালি পাবে কি না তো যাদের অর্থ নেই তারা কিন্তু এই বিনামূল্যের চিকিৎসাটাকে অনেকটা ভালো চোখে দেখে তো সেই জন্য তারা বিনামূল্যের চিকিৎসা করাতে যায় যাদের অর্থ আছে তারা কী করে নার্সিংহোমে ডাক্তার দেখিয়ে নেয় বা পার্সোনালি ডাক্তার দেখিয়ে নেয় কিন্তু যাদের নেই যেমন গরিব দুঃখী বা মধ্যবিত্তরাও কিছুটা যায় হসপিটালে হসপিটালে যেয়ে বিনামূল্যে চিকিৎসা করায়